আমি আমার ফসল ব্যবসায়ীকে বিক্রি করি আগামী চুক্তির মাধ্যমে বিক্রি করি আর আমাদের এখানে উপলব্ধ বাজারগুলি হল ধানের গোলা শস্য ভাণ্ডার শাক সবজির গোলা ইত্যাদি বিভিন্ন জায়গায় আমরা বিক্রি করি অন্য রাজ্যে নিয়ে যেতে গেলে আমাদেরকে কী করতে হয় অন্য রাজ্যে যখন আমরা নিয়ে যাই আমার আমাদের ফসলগুলি সেখানে আমাদের ট্রাক জমা ট্র্যাক জমা দিতে হয় এবং কী করতে হয় না পরিবহণ করে ফসলগুলিকে নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট বাজারে বিক্রি করতে হয়